আমার সবার প্রথম যেটা মনে আসে যে বাংলা ভাষা সংস্কৃতি বা ঐতিহ্য সংরক্ষণ বলতে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ধর্ম কেন্দ্রিক হল বাংলা ভাষা আমাদের পশ্চিমবঙ্গের পুরোটাই বাংলা ভাষা দিয়েই গড়া বাংলা ভাষাতেই আমাদের এই রাজ্য চলে আমাদের রাজ্যে প্রধান ভাষা হচ্ছে বাংলা এই বাংলাকে কেন্দ্র করেই কিন্তু দুর্গাপুজো বিভিন্ন ধরনের ছোটো খাটো যে বাঙালি উৎসব থাকে আমরা এমনিতেই জানি বাঙালিদের বাঙালিদের বারো মাসে ষোলো পার্বণ কিন্তু হলে কি হবে সেই পার্বণগুলোতে বাংলার এই ধর্ম কেন্দ্রিক মানুষরা যে ধর্মটা বিশ্বাস করে হিন্দু ধর্মের যে বাঙালিয়ানা সেই বাঙালিয়ানা কিন্তু এখানেই এই ঐতিহ্য বা সংস্কৃতেই প্রকাশ পায় এটা কিন্তু সত্যি কথা তো বাংলা ভাষার যে ভূমিকা থাকে বাংলা অনেকটাই কিন্তু ধর্মকে কেন্দ্র করেই হয় আমাদের হিন্দু ধর্মের বা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের রাজ্যের যেই বাংলা ভাষাটা চলে সেটা কিন্তু সত্যিই খুব ভালো তো হ্যাঁ সবারই এক একটা আঞ্চলিক ভাষা থাকে সে আঞ্চলিক ভাষা নিয়ে আমারও কোনো বক্তব্য নেই তবে সংস্কৃত ঐতিহ্য সবারই একই রকমই আছে